হ্যাঁ আমি কখনো এমন বই পড়েছি যা আমার চিন্তার সন্ধান পেয়েছে যেমন চিন্তার সন্ধান পেয়েছি এরকম আমি স্পিক স্পিক পাওয়ার বই পড়েছিলাম মেলা থেকে কিনে সেই স্পিক পাওয়ার বইটা পড়ার ফলে পুরো বইটা পড়ে নেওয়ার পরে আমার সন্ধান হয়েছিলো আমার মাথায় চিন্তা এসেছিলো যে আমাকে স্পিক পাওয়ার একটা কোর্স করতে হবে সেই কোর্সটা করার পর স্পিক পাওয়ারের মাধ্যমে অনেক কিছু হয় সেই স্পিক পাওয়ারের মধ্যে যাবতীয় যে জিনিসগুলো হয় সেগুলো করবো এবং আথার্স তার সাথে স্পিক পাওয়ারের একটা কোর্স করলে চাকরি পাওয়া যায় সেটা করবো ভালো করে স্পিক পাওয়ার করবো সেই জন্য আমি সেই বইটা কিনে পড়েছিলাম চিন্তা ভাবনা এসেছিলো তাই আমি কোর্স করেছিলাম তো এটা আমার চিন্তা ভাবনা ছিলো আপনি কি কোনো বই পড়ার ক্লাবে যুক্ত হয়েছেন হ্যাঁ আমাদের এখানে একটা ক্লাব আছে সেটা একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে বই তুলে নিয়ে সবাই পড়ে সেটা একটা ক্লাব ক্লাবে ক্লাবের সামনে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে তু বই তুলে এনে ক্লাবে রাখা হয় এবং ক্লাবের মানুষজনরা পড়ে আর সেটা বই পড়ার ক্লাব সেটা আলাদা কোনো ক্লাব নয় বই পড়ার ক্লাব সেই ক্লাবে আমি যোগদান দিয়েছিলাম এবং সেই ক্লাবে যোগ দিয়ে আমরা প্রতিনিয়ত সন্ধ্যাবেলায় যেয়ে সেখানে বই পড়তাম যার যা ইচ্ছা সে সেই বইটা পড়তো আমি শুধু সেখানে একটি বই পড়তাম স্পিক পাওয়ার বইটা কারণ ওই বিষয়ে আমার একটু অভিজ্ঞতার দরকার স্পিক পাওয়ারের যাতে স্পিক পাওয়ারের মাধ্যে অনেক কিছু ঘটনা অবাস্তব জিনিসকেও বাস্তব করে দেওয়া চাইলে যায় এবং বাস্তবকে অবাস্তব করে দেওয়া যায় এই স্পিক পাওয়ারের এতোটাই পাওয়ার সেই জন্য আমি ওই বইটা পড়ে আমি কিছু করার চিন্তা ভাবনা করেছিলাম এবং ওই জন চিন্তা কো অন্য কিছু করবো ভেবেই আমি ওই দলে যোগ দিয়েছিলাম বই পড়ার ক্লাবে